হ্যাঁ দেখুন চোখের ভেতরে অন্যায়ভাবে রিপোর্ট অনেক কি এখন বেশিরভাগই আপনি সঠিক খবর পাবেন না বেশিরভাগই জিনিস লুকানো হয় যেগুলো সঠিক বা আপনার পার্টিগত দিক থেকে যেই জিনিসগুলো চলে যায় বা আর কি যে কাণ্ডগুলো হয় সেগুলো দেখবেন আপনি খবরে দেখতে পাচ্ছেন না বা মানে আর কি প্রতিনিয়ত ফাঁস করতে চাইছে না তো এইসব মামলাগুলো ঢাকা পড়ে যায় তো এইসব সম্পূর্ণ ঢাকা পড়ে যায় মিডিয়ার কারণে কারণ তো সব মিডিয়া চ্যানেল এখন সব কিনে নিয়েছে সরকার তো সরকার যেটা বলবে সেটাই হবে এরকমই একটা মানে কি ব্যাপার তো আমাদের এখন তো খবর সব জালি হয় তো আমার এটাই আর কি বলার ছিল